আমি আমার জীবনের একটি ঘটনা শোনাচ্ছি যেটা আমি স্বপ্নেও ভাবতে পারি না যে আমার জীবনে এটা ঘটেছে আমার দীক্ষাগুরু স্বামী বিরজানন্দ সরস্বতী মহারাজ তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন তেনার কাকদ্বীপ আশ্রমে ঠাকুর নিগমানন্দের যে আশ্রম করে আছেন ওইখানে ওইখান থেকে নিয়ে গিয়েছিলেন তিনি কপিল মুনি দেবের আশ্রম সেখান থেকে নিয়ে গিয়েছিলেন গঙ্গাসাগরে গঙ্গাসাগরে সেখানে গিয়ে সাগর দর্শন করে সাগরে স্নান করিয়েছেন তিনি যে কি পঁচাশি বছর বয়স তা সত্বেও তেনার অসুস্থতার খুবই অসুস্থ তা সত্ত্বেও তিনি আমাকে ওখান থেকে নিয়ে যান ঠাকুর নিগমানন্দের যেখানে সমাধি রয়েছে হালিশহরে সেখানে গিয়ে আমাকে ঠাকুরের সমাধি দর্শন করান এই ঘটনাটি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে আছে এই স্মরণীয়র ঘটনাটি আমি আপনাদের সামনে বললাম এরকম সুন্দর মুহূর্ত আর আমার জীবনে আসবে কিনা জানি না এত ভালো মুহূর্ত আমি আর কোনও দিন দেখিনি আমার জীবন শুধুই দুঃখে ভরা কিন্তু ঠাকুর এই দিনটা দেখিয়ে আমার জীবনের অর্ধেক দুঃখ ভুলিয়ে দিয়েছেন